হ্যাঁ ভারতীয় শিক্ষাব্যবস্থা বলতে বাচ্চারা তিন বছরে থেকে স্কুলে যাওয়া শুরু করতে হবে একজন স্টুডেন্ট কম বছর বয়স থেকে স্কুলে গেলে তাদের শারীরিক মানসিক উন্নতি হয় একজন স্টুডেন্ট বিভিন্ন ধরনের ভোকেশনাল কোর্স করতে পারবে একজন স্টুডেন্ট আর্টস সায়েন্স কমার্স যে কোনো একটি নিয়ে পড়তে পারবে আর কোনো স্কুলে একজন স্টুডেন্ট যদি সে গ্র্যাজুয়েশন করতে করতে ছেড়ে দেয় তাহলে সে সার্টিফিকেট পাবে ও পুনরায় পড়তে চাইলে পড়তেও পারবে উনিশশো ছিয়াশি সালে যে এডুকেশান পলিসি চালু হয় সে এডুকেশন পলিসির জন্য ভর্তির নূতন সিস্টেম বার করা হয়েছে দু হাজার কুড়ি সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর থাকবে না সেখানে উন্নরতর শিক্ষা ব্যবস্থার জন্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ ভারতীয় সরকার নিতে চলেছে চ্যালেঞ্জ বলতে গেলে প্রথমত প্রধান চ্যালেঞ্জগুলি হল ছাত্র ছাত্রীদের পড়াশুনোর সাথে সাথে খেলাধুলা শিক্ষা প্রদান করার সাথে সাথে ব্যক্তিগত ভাবে তাদের নিয়ে শারীরিক ও মানসিক পর্যালোচনা করা শিক্ষাদানের সঙ্গে সঙ্গে সামাজিকভাবে গড়ে তোলা জিরো থেকে দু বছর স্টুডেন্টের একরকম ও দুই থেকে পাঁচ বছর ইস্টুডেন্টদের সাথে শারীরিক মানসিকভাবে শিক্ষক শিক্ষিকা গণ তাদের পঠন পাঠনের সঙ্গে সঙ্গে খেলাধুলা শরীর চর্চার উপর লক্ষ্য রাখা প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য খেলাধুলা বিশেষভাবে প্রয়োজন এবং সামাজিক সাংস্কৃতিক ভাষা সামাজিকভাবে তাদের গড়ে তুলতে হবে সাংস্কৃতিক দিক থেকে তাদের যথেষ্ট ভাবে শিক্ষা প্রদান করতে হবে এবং ভাষা গত বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো তাদের প্রদান করতে হবে এই হলো ভারতীয় শিক্ষাব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ